আমাদের এখানে সবথেকে কাছের বাজার মেদনীপুরের বড়োবাজার বড় বাজারটা সব থেকে বড়ো যেখানে সব কিছু মুদি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ বিভিন্ন রকমের স্কুলের ব্যাগ অফিসের ব্যাগ বিভিন্ন বাচ্চাদের জামা কাপড় সব কিছু পাওয়া যায় বড়ো বাজার থেকে এই দুর্গাপুজোর সময় কি কোনো বড়ো উৎসব বিয়ে বাড়ি কিংবা অন্নপ্রাশন বাড়ি কিংবা জন্মদিনে এখান থেকে আমাদের এই আমাদের এলাকা থেকে আমাদের এই চন্দ্রকোনা থেকে বিভিন্ন লোক যায় লোক গিয়ে ওখান থেকে জামা কাপড় কেনে বিভিন্ন জিনিসপত্র কেনে এমনকি আমাদের বাড়ি থেকেও গিয়ে কেনা হয় বিয়ের সময় কিংবা বা কোনো অনুষ্ঠানে কিংবা দুর্গাপুজোর সময় আমরা ওখান থেকে ওখানে যাই গিয়ে শাড়ি জামা কাপড় সব কিছু কিনি ওখানে সব কিছু পাওয়া যায় এমনকি যে সাইডে যে দোকানগুলো আছে আমাদের নর্মালি যে দোকানগুলো আছে সেইসব দোকানের থেকেও ঐ বড়ো বাজারে একটু কম দামে জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও আমাদের এখানে সামনাসামনি আরেকটা এক কিছু কিছু জায়গায় হাট বসে যেমন ক্ষীরপাইয়ে ক্ষীরপাইয়ে যে হাটগুলো বসে ওই হাটে দূরদূরান্ত থেকে লোকেরা আসে ওখানেও অনেক কম দামে সব জিনিসপত্র পাওয়া যায় গরু থেকে শুরু করে সব কিছু কেনাবেচা হয় এমনকি জামাকাপড় জামাকাপড়ও অনেক কম দামে পাওয়া যায় বিভিন্ন রকমের সবজি যেই সবজিগুলো আমরা দেখতে পাইনা সচরাচর সেই সবজিগুলোও হাটে আসে এমন বড়োবাজারে বিভিন্ন রকমের যে জিনিস সেই জিনিসগুলোর যে অনেক কম দামে পাওয়া যায় সেইসব জিনিসগুলো এমনি দোকানে অনেক বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়